আমাদের গ্রামে এমন অনেক কিছু ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো আমরা বইয়ে পড়েছি এবং এখন দেখেছি শুনেছি এরকম অনেক কিছু ঘটনা আছে আমরা যেখানে এখন আছি সেখানে আগে নদী ছিলো এই নদীটা ক্যানিং নদী মানে মাতলা নদীর সাথে যুক্ত ছিলো যেটা আমরা শুনেছি কিন্তু এখন সেই নদীটা ভরাট হয়ে গেছে এদিকে নদী ভরাট হয়ে গেছে মাতলা নদী আছে কিন্তু ছোটো আগের তুলনায় অনেকটায় ছোটো আছে তার আশেপাশে ঘর বানিয়ে নিচ্ছে জন্য নদীটি ছোটো আছে শুধু আমরা শুনেছি এটা নয় বইয়ের পাতায়ও আছে শুধু এই মাতলা নদীর কথা নয় ক্যানিংয়ে লর্ড ক্যানিংয়ের ঘরও আছে এটা আমরা বয়ে পড়েছি লর্ড ক্যানিং সম্পর্কে পড়েছি যিনি ভারতবর্ষের শেষ ভাইসরয় ছিলেন এটা আমরা জানি সেই লড ক্যানিংয়ের ঘর এই ক্যানিংয়েই আছে আমাদের গ্রামেই আছে এবং লড ক্যানিংয়ের ঘরটি আগেকার কাঠামোয় যে পুরনো যে কাঠামোতে তৈরি সেই ঠিক তেমন কাঠামোতেই তৈরি আছে যেগুলো আমরা দেখেছি এখনও আছে এই ঐতিহাসিক ঘটনাটি আছে আমাদের গ্রামেই আছে শুধুমাত্র আমরা নই বিভিন্ন জায়গায় থেকে এটি দেখতে আসে লর্ড ক্যানিংয়ের ঘরটি আগের থেকে একটু মানে খারাপ হয়ে যাচ্ছে তবু আছে যেটি বাইরে থেকে অনেকেই দেখতে আসে